হ্যাঁ আমার জীবিকা বিদ্যুতের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল কারণ আমি হলাম একজন বিদ্যুৎ কর্মী অর্থাৎ আমি বর্তমানে একটা ইনভার্টার সংস্থার সঙ্গে যুক্ত যারা বাড়িতে বাড়িতে গিয়ে বিদ্যুতের কানেকশান দিয়ে থাকে এই ইনভার্টারের কথা বলতে গেলে এই ইনভার্টার হলো একটা ডিভাইস যার যা বাড়িতে লাগিয়ে দিয়ে এলে সেটা কারেন্ট থাকার সময় চার্জ হয় এবং বিদ্যুৎ যখনই চলে যায় তখন সেই চার্জ থেকে সারা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে তাই যখন এই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই অটোমেটিক এই ব্যাটারির থেকে অর্থাৎ ইনভাটারটির থেকে বিদ্যুতের সরবরাহ সারা বাড়িতে হয়ে যায় ফলে মানুষজন বুঝতেই পারে না যে কারেন্ট চলে গিয়েছিলো বা বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছিলো এই বিদ্যুতের ফলে টিভি পাখা লাইট সবই জ্বলতে থাকে তাছাড়া বিদ্যুৎ চলে গেলে আলোর জন্যে অনেকগুলি বিপদ বিকল্প রয়েছে সেই বিকল্পগুলি অনেক প্রাচীন পন্থা যেমন মোমবাতি মোমবাতি জ্বালিয়ে আমরা বাড়িতে সাধারণত কিছু সময়ের জন্য আলো করতে পারি তাছাড়ারা রয়েছে লম্ফো লণ্ঠন তারপরে হারিকেন রয়েছে এই ব্যবস্থাগুলি আগের দিনের থাকলে এখনও অনেকটা কমে এসছে এখানে মানুষের মধ্যে অনেক ইনভার্টার রয়েছে আগে আমাদের গ্রামে ইনভার্টার সেরকম থাকতো না কিন্ত বত্তমানে ইনভার্টার আমাদের পাড়াতে বা আমাদের স গ্রামে অনেকগুলি হয়ে গেছে